ভ্রমণকারী হিসাবে আমার চ্যালেঞ্জে যে সমস্যা আমরা যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হই বিশ্রামাগার বিশ্রামাগারটা সাধারণত কী হয় বিশ্রামাগারটা আমাদের যারা কী বলব যাত্রী ট্রেনের যাত্রী তারা বিশ্রামাগারটা খুঁজে পায় না কিন্তু আমাদের বিশ্রাম বিশ্রামাগারটা খুঁজে নেওয়ার জন্য আমাদেরকে ট্রেনের টি টি ই বা রেলওয়ে পুলিশ এদের সাহায্য নিতে হবে বিশেষ করে এমনি একে ওকে না জিজ্ঞেস করে যদি আমরা যারা ট্রেনের কর্মচারী থাকবে এই এইসব কর্মচারী এদেরকে জিগ জিজ্ঞেস করলে আমরা বিশ্রামাগার পেয়ে যাব হয়তো ট্রেন লেটে আসছে বা ট্রেনে আসতে আমার পাঁচ ঘণ্টা ছ ঘণ্টা দেরি আছে সেই জন্য এইটা করা দরকার গ্যাস স্টেশন বা গ্যাস স্টেশন বা খাবারের বিকল্পগগুলো হচ্ছে খাবার সাধারণত সব জায়গা তো পাওয়া যায় না কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ট্রেনের প্ল্যাটফর্মের খাবার না খেয়ে সাধারণত ট্রেনের মধ্যে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো খায়ে খেতে এবং সে জন্য হ্যাঁ এবং বিশেষ করে যদি আমরা কম রাস্তা যাই তাহলে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেলে খাবার নিয়ে গেলে সেইটাই মনে হয় আমাদের পক্ষে আমার যে আমার যে জানা তার পক্ষে মনে হয় এইটাই সুবিধা তাই আমাদের এই কর্তব্যটা করা উচিত কারণ বাইরের খাবারটা ট্রেনের মধ্যে খাওয়া উচিত বাইরে খাবার খাওয়া উচিত নয়